আমি আজ আমি প্যারাডাইসের রেস্তোরাঁ থেকে একটি ইটালিয়ান পিজ্জা একটি মেক্সিকান বি বার্গার এবং প্লেট চাউমি এক প্লেট চাউমিন একটি ভারতীয় সবজি থালা অর্ডার করতে চাই বার্নপুরে